হ্যালো হ্যাঁ আমি মুন সাহা বলছি আমি মডেলিং আপনি কি প্রতিম প্রতিমা ওঝা আমি মডেলিং আমি সাজতে ভালোবাসি তো এই জন্যে আপনাকে আমি ফোন করেছি আমাকে একটু সাহায্য যদি করুন

না কনে সাজে সাজবনা আমি মডেলিং করি তো আমি স্টেজে যাই যেন মানুষ হ্যাঁ নর্মাল মডেল মানুষ যেরকম আমাকে দেখে পছন্দ করে ভালো লাগে সেই বুঝে না আমি সালোয়ারে করব সালোয়ারে করব

না চুল খোলা থাকবে

আর এই নাম্বারেই তো আপনাকে কল করব হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ